বিকেল চারটেয় আমরা বিকেল চারটে আমরা সবাই মিলে পুরীর দিকে পুরীতে যাব বলে বাসের দিকে রওনা হলাম প্রথমে বাসে উঠে দেখি এত সুন্দর স্লিপার বাস পা ঝুলিয়ে যেতে পারব শুয়ে শুয়ে আর কাচ দিয়ে দেখতে খুব ভালো লাগছিল বাসের বাসের ভিতরের মনোরম দৃশ্যও খুব সুন্দর সবাই মোটামুটি আনন্দ হইচই করছিল তারপরে বাস কোলাঘাটে নেমে আমরা খাওয়া দাওয়া সারলাম বাস থেকে নেমে খাওয়া দাওয়া সেরে আবারও গাড়িতে উঠে পড়লাম সবাই গান বাজনা সব এই নিয়ে সব হইচই হচ্ছিল তারপরে ব্রিজ পার হয়ে যে ব্রিজ পার হচ্ছিল লম্বা লম্বা বড় ব্রিজ তারপর নদী পার হচ্ছিল সব দেখছি সারা রাত ধরে বাস যাচ্ছে বাস যাচ্ছে আর বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে দেখতে দেখতে যাচ্ছি খুব সুন্দর লাগছিল মনেই হচ্ছিল না যে আমি বাসে শুয়ে আছি সত্যি মনে হচ্ছে যেন একটা যেন কী যে যেন ভেসে যাচ্ছে যেন তাহলে এইভাবে আমরা মোটামুটি বাসে চেপে মনোরম প্রকৃতি দর্শন করছি তারপরে সবাই মিলে আনন্দ হল পুরীতে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছতে পুরীর মন্দির দর্শন করলাম